মাছ ধরার জন্য আমাদের এখানে নদীতে নৌকো ব্যবহার করা হয় নৌকো কোন রকম থাকে বাস আমাদের এখানে বর্ষাকালে নদীতে অনেক জল থাকার জন্য হালকা পাতা পাটা ও টিন তৈরি নৌকো ব্যবহার করা হয় নৌকো অনেক হালকা হয় মাছ ধরতে সুবিধা হয় নদীতে অনেক জল থাকে তার জন্য হাল হালকা হালকা নৌকো ব্যবহার করা হয় অনেক রকমের নৌকা আছে অনেক বড়ো নৌকা আছে আমাদের এখানে ছোট নৌকো দিয়েই মাছ ধরা হয় অনেক বড় অন্য অন্য সমুদ্রে বড় সমুদ্রে বড় নৌকো দিয়ে সে সেখানে মাছ ধরা হয় এইখানে এখানে ছোট নৌকোতেই মাছ ধরা হয় আমি বড়ো লৌক মা মালিক নবি